আমাদের জামাকাপড় কাচার থেকে শুরু করে স্নান করা এছাড়াও বিভিন্ন ধরনের সবজি কাটা এবং আনাজ ধোয়া এবং রান্না করার জন্য জলের প্রয়োজন হয়ে থাকে এই জল দিয়ে আমরা সাধারণত এই সমস্ত কাজগুলি সেরে থাকি এগুলো হলো আমার দৈনন্দিন কাজ এছাড়া আমাদের ব্রাশ করা থেকে আছে শুরু করে আমাদের গবাদি পশুর সান করানো থালা বাসনপত্র খাওয়া দাওয়ার পর সেগুলো ধোয়া এরজন্য সাধারণত জলের প্রয়োজন হয় এছাড়া তো আমরা জল পান করে থাকি অর্থাৎ আমরা বিভিন্ন কাজের মাধ্য কাজের জন্য বা রান্নাবান্না থেকে শুরু করে আমাদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য আমরা এই জলকে ব্যবহার করে থাকি কারণ জল ছাড়া আমাদের জীবন চলে না জল আমাদের নিত্য জীবনের সঙ্গী জল দিয়েই আমরা সাধারণত এই সমস্ত কাজগুলো করে থাকি